আমি গোশালা মোড়ের বিশাল মেগামার্ট থেকে দুটি কুর্তি ও চারটি প্লাজো কিনে এনেছি সুতির গোলাপি রঙের কুর্তিটি খুবই আরামদায়ক সেটি জলে ধোয়ার পরও কোনো রঙের পরিবর্তন হয়নি ওই কুর্তিটি পরার পরে পাড়ার লোকজনদেরও বেশ পছন্দ হয়েছিল তারাও বিশালে কেনাকাটা করতে যাওয়ার জন্য আগ্রহী হয়